আমি যখন অনেক ছোট তখন থেকেই আমার আঁকার প্রতি একটা নেশা ছিল সেটা আমার বাবা খুব লক্ষ্য করেছিল বাবা আমাকে আমাদের ধান্যকুড়িয়ায় একজন আঁকা শেখায় সেখানে নিয়ে গিয়েছিল সেই টিচারের কাছে আমার টিচার আমাকে দেখে বলল যে আমার আঁকার হাত অনেক ভালো আমি তারপর থেকেই ওই শিক্ষকের কাছে আঁকতে শুরু করি আমি খুব ভালো আঁকি দেখে আমার বাবা আমাকে অনেক অনুপ্রেরণা জোগায় আমি প্রকৃতি নিয়ে আঁকতে অনেক ভালোবাসতাম আমি গা পাহাড় পর্বত নদী নালা পাখি এ সমস্ত নিয়ে আঁকতে খুব ভালোবাসি এটা প্রকৃতি নিয়ে আঁকা দেখে আমার বাবা অনেক খুশি হয়েছিল তিনি আমার স্যারকেও অনেকবার বলেছিলেন যে আমাকে আরও ভালো করে শেখানোর জন্য তিনি আমাকে অনেক আমার আঁকার টিচার আমাকে অনেক সাহায্য করে